প্রথমেই আমরা যে কাজ করি সে কাজ সাধারণত আমরা ভুলই করে থাকি আঁকার ক্ষেত্রেও ঠিক একই রকমই প্রথমে যখন আমরা আঁকা শুরু করি তখন কিন্তু সম্পূর্ণ ভুলই হয় লাইনটা সোজা করে হয় না গোল ভালো করে হয় না কোনো গোলই সোজা হয় না কিন্তু প্রতিনিয়ত আমরা যদি সেটা ব্য করতে থাকি তাহলে কিন্তু আমাদের সেই ভুলটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় যখন আমরা এক দিন আঁকার পর আবার সাত দিন পরে কোনো জিনিস বা কোনো ছবি একটা আঁকতে বসব তখন কিন্তু কোনো মতেই সেই আঁকাটা কিন্তু সোজা বা ঠিক হবে না সেটা কিন্তু ভুলই হবে কিন্তু যখন আমি প্রতিনিয়ত আঁকাটাকে নিয়ে আধ ঘণ্টাও অন্তত বসব যে একটা লাইন টানলাম বা একটা গোল করলাম তখন কিন্তু ক্ আঁকাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে আবার সেটাতে রং দিতে শুরু করলাম রং দিয়ে ভর্তি করলাম হঠাৎ করেই কিন্তু কোনো জিনিস ঠিক হয় না ভুল হতে হতেই কিন্তু ঠিক হয় আর আমরা যদি প্রতিনিয়ত আঁকাটাকে নিয়ে বসি বা আঁকা কেন যে কোনো কাজই আমরা প্রতিনিয়তই যদি করে থাকি তাহলে কিন্তু সে কাজ ভুল অনেকটাই কম হয় একজন ভালো শিল্পী হতে গেলে তার প্রতিনিয়ত চর্চার প্রয়োজন হয় যেসব শিল্পীরা আঁকা শেখান বা ভালো আঁকেন তারা প্রতিনিয়ত কিন্তু অঙ্কনটা চালিয়েই যান তারা কিন্তু আঁকতেই থাকে তাদের কিন্তু আঁকার কোনো শেষ হয় না তারা হলে বাচ্চাদের শেখায় না হলে নিজেদের জন্য আঁকে তারা কিন্তু আঁকা আঁক অঙ্কন করতেই থাকে যার ফলে ভালো একটা শিল্পীর প্রয়োজন প্রতিনিয়ত চর্চা করা